পর্যটন হল এক ধরনের বিনোদন যা আমরা অবসর সময় কাটাবার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে এক বা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমন করে থাকি পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটন আজ শিল্প হিসাবে স্বীকৃতি পেয়েছে বিশ্বব্যাপী অবসরকালীন কর্মকাণ্ডের অন্যতম প্রধান মাধ্যম হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে যা আমরা আমোদ প্রমোদ বা বিভিন্ন বিনোদনের উদ্দেশ্যে আমরা করে থাকি পর্যটন স্থানীয় ব্যবসার ভিত্তিতে প্রচুর পরিমানে সাহায্য করেছে এক একটি দেশের বা কোনো একটি দেশের রাজ্যের কোনো একটি রাজ্যের অর্থনৈতিক উন্নতিতে বিভিন্ন ভাবে সাহায্য করেছে যেমন সেই এলাকার মানুষের জীবিকাও পর্যটনের উপর অনেকাংশে নির্ভর করে যেমন কোনো একটি ছেলে গাড়ি চালাচ্ছে ট্রান্সপোর্ট ব্যবস্থার সাথে যুক্ত সে পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আসার কাজে সাহায্য করে এবং তার নিজে নিজের এবং পরিবারের জীবিকা নির্বাহ করে এছাড়াও সেইসব এলাকার স্থানীয় হস্ত বা কুটির শিল্পের জিনিসপত্র তারা বিক্রি করে বিক্রি করে তারা নিজের পরিবার এবং সমাজের উন্নয়ন অর্থনৈতিক উন উন্নয়ন করে এছাড়াও আমরা দেখতে পাই যে পর্যটন ক্ষেত্রগুলোর বিভিন্ন রকম হোটেল এবং থাকার জন্য হোমস্টে বা রিসর্ট বা বিভিন্ন রকম এই থাকার ব্যাবস্থা করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করে এই পর্যটন ক্ষেত্রগুলোর কেন্দ্রগুলোর রক্ষনাবেক্ষন করা অত্যন্ত জরুরি

বিভিন্ন ভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নত উন্নতি খুবই দরকার